হ্যালো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো বলছি যে ব্যবসা ব্যবসা কেমন চলছে আচ্ছা এই তো এই পঞ্চাশ টাকা কিলো ময়দা আর আটা ওই রকম দশ বারো টাকা প্যাকেট ওই কিলো

ওই কখন কি বাজারে হয় সেটা তো ঠিক নেই যখন যেমন দাম ওঠে এর এ হলো এই একশো টাকা ওই সবাই তো আর এক রকম ব্যবসা করে না ফুল কত করে দিচ্ছেন রাখছি তাহলে